আমি একটি শাড়ি নিয়েছিলাম সেই শাড়িটার কোয়ালিটি ভালো নয় একদম কাপড় খারাপ তার সঙ্গে ব্লাউজ পিস নেই সেটা একবার ধুয়ে দেওয়ার পরে কালার উঠে গেছিলো দিয়ে কালারটা নষ্ট হয়ে গেছিলো সেই কাপড়টি ব্যবহার করার যোগ্য ছিল না মানে আমি একবার মাত্র পরে তারপরে যেটা ধুলাম সে এমন কাপড়ে রঙ উঠেছিলো সে যেন মনে হচ্ছে কাপড়ে গোলা রঙ দেয়া ছিলো সেই কারণে আমার মনে খুব দুঃখ লেগেছিলো আর ওই ব্লাউজ পিসটাও একদম ছিলো না ব্লাউজ পিস কিন্তু থাকার কথা আমি যখন কাপড়টা নিয়েছিলাম তখন ভেবেছিলাম ব্লাউজ পিস আছে বা আমাকে সেই রকম বলাই হয়েছিলো যে এই শাড়িটাতে ব্লাউজ পিস আছে বা বড়ো মাপের শাড়ি কিন্তু আমি নেওয়ার পরে দেখতে পাই যে তার মধ্যে কোন ব্লাউজ পিস নেই সেটা মানে খুব খারাপ কোয়ালিটি খসখসে টাইপের কাপড় ছিলো আর কালারটা তো পুরোই নষ্ট হয়ে উঠে গেছিলো তো এই কারণে কাপড় নিতে গেলে দেখে শুনে কাপড় নেয়া উচিত ভালোভাবে ভালো করে জেনে তবেই কাপড় নেয়া উচিত